হ্যালো হ্যাঁ ম্যাডাম আমি সৌরভের মা বলছি ম্যাম হ্যাঁ বলছি ছেলের কেমন পড়াশোনা চলছে হ্যাঁ ঘরে তো পড়তে বসালে সে একটা যুদ্ধ হয়ে যায় সেটা ছাড়ুন আমি বলব আপ আপনার কাছে কেমন চলছে হ্যাঁ আমি ওই জন্যই ফোন করলাম যে ওদের তো সামনেই পরীক্ষা তাহলে কীভাবে কী হবে কতদূর কী করেছে ওই জন্য আর কি আমার তো আমি গাইড তো করবই যতটুকু পারি আর কী জানেন তো দুষ্টুমিতে একদম চূড়ান্ত পর্যায়ে ওই যতটুকু ভুলিয়ে ভালিয়ে পড়ানো যায় আর কি এবার যেইটুকু আছে সেটুকু আপনাদেরকে একটু দেখে করে নিতে হবে আর কি হ্যাঁ বুঝতে পারছি এবারে দেখুন ওর হচ্ছে অঙ্কটা অনেকটা মানে খুব খারাপভাবে যাচ্ছে ঠিক আছে মানে যোগ করছে হাতে যেটা থাকছে সেটা কিন্তু ভুলে যাচ্ছে মানে ওর অঙ্কটাই কিছুতেই ঠিক হচ্ছে না হ্যাঁ বুঝতে পারছি আপনাদেরও পড়ানোটা হয়ে গেল হয়ে গেল কিন্তু দেখুন এবারে সে যা দুষ্টু ঘরে তো থাকলে হচ্ছে যতক্ষণ বসে আর কি বসে কতক্ষণ সে তো এই জাস্ট এক্ষুণি সন্ধ্যাবেলা বসল তারপরে আবার বেরিয়ে গেল এ সে কিছুতেই পড়তে বসবে না শুধু খেলা আর খেলা টেলা দিয়ে বলুন আমি তাকে নিয়ে কী করব হ্যাঁ আমিও তো সেটাই চাইছি ছানাটা একটু অন্তত মানুষ হোক আর এত ফোনের নেশা হয়ে গেছে সে ফোন ছাড়া আর কিছু বোঝে না

ফোন তো আমরা দূরে রাখতে চাই দূরেই রাখি সে সবই জানে তারপর তার জন্য কত রকম পাসওয়ার্ড চেঞ্জ হল তবু সে একই ফোন নিয়ে ঘাঁটা ঘাঁটি শুরু করতে থাকে এই রকম সব চলছে দেখুন আপনাকে আমি একটা কথা বলছি আপনার ওখানে যখন যাবে একটা যদি কিছু ভুল করে আপনি কিন্তু ওকে মারবেন ঠিক আছে মারার দিক থেকে কোনও কঞ্জুসি করবেন না মানে আমি যে বারণ করব সেটা কিন্তু নয় ঠিক আছে আপনি ওকে মারবেন